জলখাবার বানাই আমার সবথেকে পছন্দের জলখাবার আর আমার পরিবারের সবথেকে পছন্দের জলখাবার হচ্ছে উপমা সুজির উপমা যেটা মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খুব আর কি তো প্রথমে হচ্ছে সুজিটাকে ভালো করে কড়াই এমনি ভেজে নিতে হবে তেল ছাড়া কড়াই গরম করে সুজিটাকে প্রথমে আগে ভেজে নিতে হবে একটু হালকা হালকা যখন সুন্দর গন্ধ বেরোবে সুজি থেকে তখন সুজিটাকে নামিয়ে একটা থালায় রেখে দিলেন অন্ন্যপাত্রে রেখে দিলেন রাখার পরে ওর মধ্যেই একটুখানি সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুর কুচি গাজর কুচি টমেটো কুচি আর হচ্ছে মটরশুঁটি থাকলে খুব ভালো হয় মটরশুঁটি বিন্স যা আপনার কাছে ভেজিটেবলস হবে সবুজ শাক সবজি হবে তাই দিয়ে আপনি ভালো করে নেড়ে নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সুজিটাকে ওর মধ্যে দিবেন ওর মধ্যে আপনি ড্রাই ফ্রুটসও দিতে পারেন যেমন কাজু কিশমিশ দিতে পারেন দিয়ে ভালো করে সুজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে হ্যাঁ হালকা হালকা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুজিটাকে ঝুরঝড়ে অবস্থায় মানে আনা আনতে হবে মানে সুজি টাকে খুব গলানো যাবে না সবজিটাকেও হ সুজিয়ার সুজিার মানে সবজি ভালো করে যাতে মিশে যায় আর ঝুরঝুড়ে অবস্থায় বাদাম দিয়ে মানে মানে খুব সুন্দরভাবে পরিবেশন করতে হবে